হ্যালো হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ অরুণদা বলছি হ্যাঁ আমার মোবাইল শপ আছে ও স্যামসং ওয়ান প্লাস ভিভো রেডমি রিয়েল মি অ্যাপেলের সেট অর্ডার করতে হবে অ্যাডভান্স দিয়ে ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ নিশ্চয়ই আপনাকে শপে এসে ডিজাইনটা দেখতে লাগবে তারপর হ্যাঁ ইনস্টল হ্যাঁ হ্যাঁ ইনস্টলমেন্টে হয়ে যাবে পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই ডকুমেন্ট বলতে গেলে আপনার আধার কার্ডটা লাগবে আর প্যান কার্ড লাগবে হ্যাঁ অ্যামাউন্ট এক একটা প্রাইস এক একটা আছে সেভেনটি ফাইভ থাউজেন্ডের একটা আছে সিক্সটি নাইন থাউজেন্ডের আছে যে যার মডেলের উপর দাম পড়বে ডাউন পেমেন্ট মিনিমাম আপনাকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দিতে লাগবে হ্যাঁ ও এরম প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে অ্যাপেলের কোয়ালিটি ফার্স্ট ক্লাস ফিচার্স ভালো আছে ক্যামেরা ভালো তাতে স্যামসং যদি অ্যাপেল না নিয়েন তো স্যামসং গ্যালাক্সি আল্ট্রা টু টোয়েন্টিটা নিতে পারেন অ্যাপেলের থেকে বেস্ট ক্যামেরা ফিচার্সও ভালো জুমিং প্রসেসও ভালো একদম একদম একদম জানাবেন তাহলে কখন আসবেন